হ্যাঁ হ্যালো হ্যাঁ ও ও আমি তোমার বাচ্চাকে দুধ দিচ্ছি আজ বহুত দিন ধরে আমার দুধ কখনও কি খারাপ হয়েছে আর আমি যে যে বাড়িতে ওই বাচ্চাদেরকে আমি দুধ দিই আমি ওইটা মানে বিশেষ করে আমি খুব ওটা নজর রাখি যে যাতে কোনওরকমভাবে না কোনওরকম অসুবিধা হয়ে যায় আমি এমনকি প্রত্যেকদিন ওই দুধগুলো যেসব পাত্রে রাখি আমি ওগুলোকে ভালোভাবে ধুই গরম জল দিয়ে যাতে না অসুবিধা হয় কেননা এটা আমার বহুত দিনের ব্যবসা তো দুধের থেকে কোনও সমস্যাই হয়নি আমি আমি বলছি তোমাকে একদম তুমি নিশ্চিত থাকো তোমার বাচ্চার আমার বাড়ির এই যে দুধটা যেটা গেছে সেটা থেকে ওর কোনও কিছু হয়নি অন্য কোনও কিছু থেকে ওর অসুবিধা হচ্ছে আমি তোমাকে বলছি যে তুমি খুব তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও হ্যাঁ তুমি নিশ্চিত থাকো দুধের জন্য দুধের দুধটাতে কোনও কিছু খারাপ হয়েছে এটা একদম ভাববে না কেননা ওই দুধ তো আপনি অন্যের বাড়িতেও দিয়েছি তাহলে সবারই অসুবিধা হত তুমি খুব তাড়াতাড়ির মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যাও কেননা ওর কী থেকে হচ্ছে ওটা দেখা দরকার ঝিমিয়ে যাওয়াটা তো ঠিক নয় তো আর কি হ্যাঁ হ্যাঁ অ্যাঁ হ্যাঁ আমি আমি আহ হ্যাঁ আমিও সেইটাই বলছি যে কেননা আমার যদি সত্যিই কিছু গণ্ডগোল আমি করে থাকতাম তাহলে আমার এটা যেহেতু একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে আমার বলে দেওয়াটাই আমার মানে উচিত যে কোনও মানুষ এটা ইয়ে ইয়ে করবে যে না ওর বাচ্চাটার যখন অসুবিধা হয়েছে তখন আমি স্বীকার করেই দিই যে আমি এটা করেছিলাম কিন্তু আমি সত্যি কথাই বলছি যে আমার কোনওরকম আমি ভালোভাবে বাসনপত্র ধুয়ে যেমনভাবে আমি দুধ দিই বোতলগুলো ধুই ধুয়ে আমি দুধ পৌঁছাই আমি সেরকমই দুধ দিয়েছি ওটা দুধের থেকে কোনও কিছু হয়নি হয়েছে অন্য কোনও খাবার থেকে হ্যাঁ হ্যাঁ তুমিও ফোন করে হ্যাঁ আমি কিছুই মনে করিনি কেননা ওটা তো সব মায়েদেরই মনে হবে যে কি জানি খারাপ দুধ দিল না কি কিন্তু আমি খারাপ দুধ দিই নি ওটা অন্য কোনও খাবার থেকেই হয়েছে বা অন্য কোনও কিছু তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও নিয়ে গেলেই ডাক্তার বুঝতে পারবে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসল কথা কি ওর ভেতরে অসুবিধাটা ছিল তার উপরে আবার দুধ পড়ে গেছে ওই জন্যেই হয়তো গ্যাস অম্বলটা বেশি হয়ে গেছে এবারে তোমাদের মনে হতেই পারে যে দুধটা হয়তো খারাপ তা নয় ওর ওইটা ভেতরে অসুবিধা ছিল সেটা ডাক্তারই ভালো বলতে পারবে আমার মনে হয় যে ডাক্তারের কাছে তোমরা একবার দেখিয়ে নাও কেননা ওইটা বাড়িতে বাচ্চা তো হুম হ্যাঁ বলো হুম হুম হুম হুম

হুম হ্যাঁ এ না না না দুধটায় কোনও রকম কিছু নাহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না কি সেটা তো স্বাভাবিক ব্যাপার মনেই হতেই পারে যে দুধটা খারাপ না কি তো সেটা আমি কিছু মনে করিনি ওটা হতেই পারে আমি হলেও করতাম ফোন ঠিক ঠিক আছে তাহলে ডাক্তারের কাছে ডাক্তার কী বললো না বললো বরং পরে আমাকে একবার জানিয়ে দেবে আমিও তো একটা চিন্তায় থাকবো হুম হুম ঠিক ঠি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো